এই তো বসে আছি বাড়িতে বলো তারপর খবর কী কবে থেকে আস আমি তো এই বিবেকানন্দ কলেজে ভর্তি হলাম বুঝলি তুই কোন কলেজ ও তারপরে কী কী সাবজেক্ট নিলি সাবজেক্ট কী কী নিলি ও কী নিয়েছিস আমি বাংলা অনার্স

এখন তো ক্লাস শুরু হয় নি হ্যাঁ বলেছে তো সামনে মাসের থেকে ক্লাস শুরু হবে দেখা যাক কেমন নতুন কলেজ নতুন সব কিছু

হুম এটাই তো আমি তো ভাবছি আমার কী হয় না হয় অনার্স নিয়েছি তার মধ্যে অনার্সে তো আমি ক্লাস যদি মনে করেন রেগুলার ক্লাস হয় তাহলে বরং ঠিকই আছে হ্যাঁ কলেজের ক্লাসটা বুঝতে পেরেছি আজকে ক্লাস হবে দুই দিন বন্ধ থাকে ওই জন্য দেখছি হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে দেখি এখন কী হয় বুঝলি ওটার ওপরে নির্ভর করে সব কিছু এমনি তো পড়াশোনা তো চাপ আছেই পড়াশোনাটা পড়াশোনার মতো করতেই হবে তাপর দেখা যাক ভবিষ্যতে কী হয়

হ্যাঁ চাকরি বাকরি পাইলে তো ভালোই হয় দেখি এখন এটাও পড়ছি পড়াশোনার পাশে তো অন্য কিছুও রাখছি হাতে পড়াশোনাটা আর অনার্স তো বাংলাতে মনে করুন আমার ওই ইংলিশ আছে তাও চলে যাবে হয়ে যাবে ইংলিশেতে মনে কর ভালোই স্টুডেন্ট বিভিন্ন পড়াতে থাক পড়াতে পারবি আমরা বাংলা তো বুঝতেই পারিস বাংলা হ্যাঁ ঠিক হ্যাঁ আমিও শুনেছি বিবেকানন্দ কলেজে পড়াশোনা মাস্টার ফাস্টার সব প্রোফেসাররা ভালোই ক্লাস নেয় প্রায়ই ক্লাস হয় ভালো এখন দেখা যাক কী হয় ঠিক আছে তারপরে ভালো আছিস তো হুম আচ্ছা ঠিক আছে হ্যাঁ